আমার বাড়িতে আমার মেয়ের জন্মদিনে প্রায় পঞ্চাশজন লোকের আমাকে রান্না করতে হয়েছিলো প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি করে এতজন লোকের রান্না করবো তারপর ভেবে দেখলাম যে আমার একটি কাঠের উনুন আছে আর দুটি গ্যাস আছে আমি তিনটায় মিলে যদি রান্না করি তাহলে আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তারপর আমি করলাম কি এক কাঠের উনুনে ভাত বসিয়ে দিলাম এবং আর যে দুটি গ্যাস ছিলো সেই দুটি গ্যাসে একটিতে ডাল বসালাম এবং একটিতে সবজির তরকারি বসালাম সে দেখলাম খুবই তাড়াতাড়ি আমার রান্নাটি হয়ে গেলো এই রান্নার জন্য যখন যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলিকে যেমন কুটনো কাটার জন্য আমি আরও দুটি লোককে বটি নিয়ে বসিয়ে দিলাম যে তাড়াতাড়ি করে আমাকে এই সবজিগুলি কেটে সাহায্য করে দাও তারা আমাকে কিছুটা সাহায্য করলো তারপরে আমি যে সব সব জিনিস বাটতে হবে সেই বাটাগুলি আমি শিল ব্যবহার না করে আমি মিক্সি ব্যবহার করলাম মিক্সিতে সেগুলিকে বেটে নিলাম দেখলাম আরও তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাচ্ছে আমি এইভাবে পঞ্চাশজনের রান্না করে সবাইকে একসঙ্গে খেতে দিয়ে আমি কাজটি গুছিয়ে নিয়েছিলাম